কৃষিকাজ সম্পূর্ণরূপে আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভরশীল কারণ কৃষিকাজের ক্ষেত্রে আবহাওয়া অত্যন্ত বেশি প্রয়োজনীয় একটি জিনিস আবহাওয়া ভালো হলে কৃষিকাজ খুব ভালো হয় এবং আবহাওয়া খারাপ থাকলে যেই ফসল উৎপাদিত হয় সেই উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকে তাই ফসল নষ্ট হয়ে গেলে আবার সেই নষ্ট হয়ে যাওয়া ফসলটিকে পুনরায় উৎপাদনের ব্যবস্থা করা হয়